টেলিভিশনে আমার সবথেকে পছন্দের চলচ্চিত্র হল সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্র কারণ এখানে যে সমস্ত চলচ্চিত্রগুলি হয় সেখানকার কাহিনী এবং সেখানকার স্থান এবং সেখানকার অ্যাক্টিং সমস্ত কিছু ফুটিয়ে তুলতে পারে এই চলচ্চিত্রগুলির মাধ্যমে এখানকার যে সমস্ত চলচ্চিত্রে যা যা ক্যারেক্টার থাকে সমস্ত কিছুই তারা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে এবং এই চলচ্চিত্রগুলি অনেকটাই ভালো হয়ে থাকে এই চলচ্চিত্রের মাধ্যমে ইমোশনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারে এবং কাহিনীটাকেও খুব সুন্দরভাবে তুলে থাকে এখানকার যে সমস্ত অভিনেতারা আছে তারা সে তারা তাদের ভালোভাবে অভিনয় করে যায় এবং সেই অভিনয়টাকে এগিয়ে নিয়ে যায় এই কারণে আমাকে এই সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রগুলি খুবই পছন্দ লাগে এবং দেখতেও ভালো লাগে সাউথ ইন্ডিয়ান মুভিগুলি খুবই সুন্দরভাবে করা হয়ে থাকে